আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল আমার পরিবার অর্থাৎ আমার মা এবং বাবা ওনারা না থাকলে আমি বোধয় জীবনে এত কিছু উন্নতি করতে পারতাম না ওনারা আমরা মধ্যবিত্ত পরিবার থেকে জীবনযাপন করি আমরা তিন বোন আমার বাবা সামান্য একটা চাকরির বেতন পেতেন চাকরি থেকে যা দিয়ে আমাদের সংসার চলতো আমার বাবা সবসময় চাইতেন আমরা মানুষের মতন মানুষ হয়ে সমাজে কিছু করি যা উনি তার মতন করে চেষ্টা করেছেন আমাদেরকে বড়ো করে তোলার এবং আমার মা যিনি একজন গৃহকর্মী সামান্য গৃহকর্মী উনি একটা সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন উনি হলেন আমার জীবনের সবচেয়ে উদ্বুদ্ধ করা একজন মানুষ এবং আমার জীবনের সবচেয়ে দুর্বলতা বলতে যদি বলেন আমি অল্পতেই ভেঙে পড়ি কোনো কাজ যদি আমি একবার করি তারপরে যদি সেটা কোনো কারণে সফলতা পেলো না আমি সেটা দুবার করতে পাঁচবার পিছুপা হই আমি অল্পতেই ভেঙে পড়ি মাঝে মাঝেই আমার মন খারাপ হয়ে যায় আমি খুব দুর্বল একজন মানুষ আমার দুর্বলতা বলতে একটাই জায়গা যে আমার বাবা মার কিছু হয়ে গেলে আমি সেখানে দুর্বল হয়ে পড়ি যেটা আমার ভয় কাজ করে এক কথায় বলতে গেলে আমার দুর্বলতা হল আমি খুব ভীতু অল্পতেই ভেঙে পড়ি